আমার শহরের বেশ কিছু পর্যটন স্থান রয়েছে যেগুলো আমার খুবই প্রিয় জিনিস কারণ আমার মনে হয় পর্যটন কেন্দ্র একটা শহরের ঐতিহ্য হয়ে থাকা দরকার সেই জন্যই আমার পর্যটন কেন্দ্র পছন্দ আমার শহরের